আমি একজন সাধারণ গৃহবধূ তাছাড়াও আমি সাধারণ গৃহবধূ হওয়ার কারণে আমি সেভাবে পড়াশুনাও করতে পারিনি যার জন্য আমার প্রধান পেশা হলো এই কৃষিকাজ এই কৃষিকাজ এবং আমার যেহেতু আমার খামার রয়েছে আমার নিজস্ব জমি রয়েছে আমাদের সেটাকে সেই জমিতে যে ফলন হবে চাষ বাস করবো সেই চাষ বাসকে চাষ বাসের পরিমাণকে আমি বাড়াতে চাই যার ফলে আমি চাই আমার এই চাষবাসের মাধ্যমে আমি আমার পরিবারে যে অর্থনৈতিক অবস্থা সেটার উন্নয়ন করবো এবং আমি এর সাথে সাথে চাই আমার গ্রামের যে সার্বিক উন্নয়ন সেটা যেন আমার হাত ধরে আরও অনেককে এই চাষ বাসের কাজে যুক্ত হয় এবং চাষ বাসটাকে একটি নতুন ভাবে সাজিয়ে এবং সেটাকে সেটাকে একটি নতুন জায়গা দেওয়ার আমার খুব ইচ্ছে